আমার এলাকায় বিনোদন সব ধরনের রয়েছে সিনেমাও রয়েছে শপিং মলও রয়েছে রেস্টুরেন্ট রয়েছে থিয়েটার রয়েছে এমন কি পার্কও পর্যন্ত রয়েছে সিনেমা বেশি দূর নয় অর্থাৎ আমাদের এখান থেকে প্রায় ছ থেকে সাত কিলোমিটারের আন্ডারে সব কিছু পাওয়া যায় এমন কি পার্ক রয়েছে আমাদের যে কৃষ্ণসায়র পার্ক রয়েছে তার পরে কল্পতরু পার্ক রয়েছে আর রেস্টুরেন্ট তো অনেক ধরনেরই রয়েছে নক্ষত্র আছে সি টু আছে সি থ্রি আছে সি ওয়ান আছে নানা ধরনের অর্থাৎ সি বলতে এখানে ক্যান্টিন কথা বলা হয়েছে আর নানা ধরনের শপিং মল আছে ভি বাজার বাজার কলকাতা এম বাজার ভি মার্ট এই ধরনের মল রয়েছে আর থিয়েটার আমাদের রয়েছে আইনক্স রয়েছে বর্ধমান সিনেমা হল রয়েছে তারপরে আরও একটা আছে অরিজিৎ অনিতা সিনেমা হল সেগুলো একটু ভেতরের দিকে এবং এই ধরনের মানে সব কিছু মিলে মিশে রয়েছে সব আমাদের ছ থেকে সাত কিলোমিটারের মধ্যেই রয়েছে যদিও এটা একটা শহর এলাকা আর সব থেকে বেশি আমার ভালো লাগে সেটা হচ্ছে সিনেমা কারণ সিনেমাতে তিন ঘণ্টা ধরে ঠান্ডায় এ সিতে বসে এবং সিনেমাটা উপভোগ করার মজাই আলাদা